বাঙালির খাদ্য ভাত বা রুটি ভাত খাওয়ার জন্য আমাদের তরকারি দরকার ভা ডাল শাকভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ মাছ রাঁধবো কী করে মাছ বাজার থেকে কিনে আনলাম মাছটাকে কেটে নিলাম নিয়ে সেটাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ নুন হলুদ মাখিয়ে দিলাম তারপর কড়া গ্যাসেতে কড়া বসালাম কড়াতে তেল দিলাম তেলটা তাতার পর তাতে মাছটা ছেড়ে দিলাম মাছটা ভালো করে ভাজা হয়ে গেলো মাছটা তুলে নিলাম নেওয়ার পর আলু কাট আলু দিলাম আলুটা সেদ্ধ ভাজা হওয়ার পর আলু তুলে নিলাম তাতে একটা লংকা একটু জিরে দিলাম ফোঁড়নে তারপর পেঁয়াজ দিলাম টমেটো দিলাম রসুন কুঁচি দিলাম পেঁয়াজের ওপর একটু নুন দিলাম ওটা ভাজা ভাজা হল আদা দিলাম আদা দেওয়ার পর ওটা দেওয়ার পর ওতে একটু জল দিয়ে দিলাম জলেতে হলুদ গুঁড়া এক লংকা গুঁড়া এক চামচ জীরা এক চামচ ধনা গুঁড়া এক চামচ দেওয়ার পর ওটা দেখলাম ওই মশলা থেকে যখন তেল ছেড়ে আসলো তখন ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া চাড়া করে ওতে জল দিয়ে দিলাম জলটা যখন দেখলাম যে ওটা একটু লো ইয়েতে দিলাম দেওয়ার পর ওটা দেখলাম যখন হয়ে আসছে তখন ওটা নামিয়ে দিলাম তারপর করবো আমরা শাক ভাজা শাক ভাজাটা শাক দিয়ে দিলাম শাক সেদ্ধ হয়ে গেলো তারপর সেটা নামালাম নামাবার পর তাতে তেল দিলাম তেলে লংকা দিলাম রসুন দিলাম সেটা ভাজা হওয়ার পর শাকটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপর ওটা নামিয়ে দিলাম ডাল আগে ডালটা সেদ্ধ করে নিলাম তারপর ডালটা নামিয়ে দিলাম নামাবার পর কড়াতে তে লংকা জীরা পেঁয়াজ দিলাম দিয়ে যখন হয়ে আসছে তখন ডালটা ঢেলে দিলাম তারপর ডালটা সেদ্ধ ডালটা ঢেলে দিলাম দেওয়ার পর দেখলাম ডালটা হয়ে গেলো তখন নামিয়ে দিলাম তারপর সেই ডালটা হওয়ার পর আলু কুটে আলুটাকে নুন মাখিয়ে রাখলাম তার নুন হলুদ তারপর আলুটাকে তেল কড়াতে তেল দিলাম তেল দিয়ে তাতে আলুগুলো ভাজা হল আলুগুলো ভাজার পর ওরপর পটল আছে পটলও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তেলেতে তখন দিয়ে পটল ভাজা হল পটল ভাজার পর ওই খাবার আমরা খুব সুন্দরভাবে বাড়ির সবাইকে পরিবেশন করলাম আমার হাজব্যান্ড আছে ছেলে আছে ওতো খেয়ে বললো খুব সুস্বাদু হয়েছে দারুন হয়েছে খেলাম তারপর এখন এই আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় এই খাবারগুলোই প্রচলিত আছে এখনকারের কি সাংস্কৃতিক আগেকার যুগে আলাদা ছিল এখন বাড়ির বেশির ভাগেই সব নানা রকম ন নিত্য নতুন জিনিস শিখেছে এখন আগের যুগে এতো থাকে না এখন যতদিন যাচ্ছে তত আধুনিক যুগে সব কিছুই নতুন নিত্য নতুন হয়েছে তারপরে এখন ইতিহাসে তা আর আমরা এখনকারে সবাই রেস্টুরেন্টে খেতে ভালোবাসি বাড়ির খাবার হলেও তারা চাই রেস্টুরেন্টে খেতে যাবো তাই তারা রেস্টুরেন্টে খেতে যায় সেখানে কি খাবার পাওয়া যায় চাউমিন এগরোল চিকেন পকোড়া এইসব খাবার খাওয়া যায়